আপনি কীরকম উপায়ে সুন্দর বাগান তৈরি করতে পারেন প্রথমত আমার বাগান হচ্ছে খুব প্রিয় প্রথমে আমরা মাটি নিয়ে বাগানটাকে খুঁড়লাম লাঙল লাঙল নিয়ে আমরা বাগানটাকে খুঁড়লাম তারপর আমরা বর্ধমানে এলাম ট্রেনে করে চারা কিনবো বলে তারপরে আমরা স্টেশন থেকে নেমে টোটো ধরে ফুল গাছের দোকানে গেলাম সেখান থেকে আমরা চারা কিনে আবার ট্রেনে করে আমরা ঘরে গেলাম সেইখান থেকে আমরা আবার টোটো করে গ্রামে গেলাম গ্রামে করে রিক্সায় করে আমরা যখন ঘরে পৌঁছাই তখন আমি তখন খুব রাত হয়ে গেছিলো তারপরের দিন আমরা আবার কাজ শুরু করবো বলে প্রস্তুতি নিলাম তখন আমরা দেখতে পাই যে রাতের বেলায় বৃষ্টি হয়েছিলো তাতে আমাদের আরও সুবিধা হয়েছিলো কারণ যাতে মাটিগুলো খুব শক্ত ছিল তাতে আমাদের লাঙল বা কোদাল চালাতে হতো না এবং তার জন্য আমরা হাতে করে একটু মাটির গর্ত করলাম এবং অল্প অল্প করে এক অনেকগুলো চারা আমরা মাটির উপরে দিয়ে দিলাম এরপরে আমরা মাটিটাকে ভালো করে সব সব জাগাতে দিয়ে দিলাম মাটিগুলোকে এবং যাতে ফুলের চারাগুলো খেয়ে না নেয় তার জন্য আমরা উপায় নিলাম যাতে আমরা সব বাঁশগুলোকে লম্বা লম্বা করে চারিদিক দিয়ে পুঁতে দিলাম এবং তার সাইডে একটি তার দিয়ে দিলাম যাতে কোনোরকম জিনিস এই বাগানের ভিতরে ঢুকতে না পারে এমনি করে করে আমরা বাগানটাকে খুব ভালো করে তুললাম এবং কিছুদিন পর আমরা দেখতে পেলাম আমাদের সেই বাগানটি ভরে উঠেছে সবুজ উদ্ভিদে এবং আমার আমার অত কষ্ট করা সাফল্য এখন খুব সফলতা পেয়েছে